আমার মনে হয় রান্নাঘর সবসময় বড়ো হওয়া দরকার বা বৈঠকখানার পাশে হওয়া দরকার এতে রান্না করতে করতেও পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব যেই বাড়িতে আসুক তাদের সাথেও কথাবার্তা বলা যায় কারণ কি সবসময়ে সম্ভব হয়ে ওঠে না রান্না করতে করতে অন্য কোনো ঘরে গিয়ে তাদের সাথে কথা বলা বা তাদের কিছু লাগবে বা কিছু জানা রান্নাঘর বড়ো হলেও সেখানে অনেকজন থাকে মার সাথেও সাহায্য করা যায় বা কোনো কোনো সময়ে মাও আমাকে সাহায্য করে বা মা যখন আমাকে কোনো রান্না শেখায় তখন সেখানে অসুবিধা কিছু হয় না মা কোনো কাজ করে আমি কোনো কাজ করি সেটাতে সবসময় সুবিধাই হয় রান্নাঘর নারীদের এক অন্যতম জায়গা সেটা যেকোনোই নারী হোক ঘরের মেয়ে হোক বা স্ত্রী হোক বা কোনো যে বাইরে কাজ করে সেই হোক তাকে সবাইকেই সব মেয়েদেরকেই রান্নাঘরে বেশ কিছুটা সময় কাটাতে হয় সেখানে সবাই থাকবে সবার সাথে গল্প করতে করতে বা রান্না নিয়ে কথা বলতে বলতে রান্না করতে বেশ মজাই লাগে খারাপ লাগে না